ইউটিউবে বা টিভিতে কোনও আমি প্রোগ্রাম দেখলে সেটা আমি রেসিপির চ্যানেলটি দেখতে খুব ভালোবাসি কারণ রেসিপি থেকে মানে রেসিপি যে চ্যানেলগুলো আছে সে চ্যানেলে বিভিন্ন রকম খাবারের কথা বলা থাকে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার বা আমিষ খাবার আমি এইখান থেকে আমি বিভিন্ন রকম খাবার রান্না করতে শিখেছি বা কম সময়ে বা কম তেলে কীভাবে রান্না হয় সেটাও আমি ভালো করে শিখেছি যেমন আমি যেমন সুজির হালুয়া আমি এ এটা খুব সহজে রান্না করা যায় এটা আমি শিখেছি খুব তাড়াতাড়ি এটি রান্না করা যায় সুজির হালুয়া কড়াইতে একটু ঘি দিয়ে সে ঘিয়ে সুজিটাকে নাড়তে হবে নেড়ে নেড়ে যখন লাল লাল হয়ে যাবে তখন একটু জল দিতে হবে আবার নাড়তে হবে নাড়তে নাড়তে যখন লাল লাল হয়ে যাবে মাঝে মাঝে একটু করে জল দিতে হবে তারপরে তাতে একটু দুধ দিতে হবে দুধের সঙ্গে সঙ্গে একটু এলাচ দিতে হবে দিয়ে সেটাকে ভালো করে শুকনো শুকনো করে অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে হালকা আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে নাড়তে নাড়তে তখন শুকনো শুকনো হয়ে গেলে তখন সুজির হালুয়া পুরোপুরি মানে সে তৈরি হয়ে যাবে এইভাবে আমি সুজির হালুয়া রান্না করা খুব তাড়াতাড়ি শিখে গেছি সেই কারণে আমার এই রেসিপি চ্যানেলগুলো বা প্রোগ্রামগুলো আমার দেখতে খুব ভালো লাগে